আমাদের পশ্চিম মেদিনীপুরের শিক্ষা এবং কর্মসংস্থানের মধ্যে নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার তরুণদের সামনে প্রচুর চ্যালেঞ্জের বিষয় এবং এটি করতে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র যুবসমাজ এখানে নানাভাবে তারা সংস্থামূলক কাজের সাথে যুক্ত করেছেন এবং ক্যাম্প তৈরি করেছেন যার জন্য যুবসমাজ আমাদের শিক্ষা এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকতে পারে এছাড়াও নানাভাবে নানা পোর্টালের মাধ্যমে তারা যুবসমাজকে উদ্যোগ দিচ্ছেন যার জন্য শিক্ষা এবং কর্মসূচি গ্রহণে তারা পরিপূর্ণ হয় এছাড়া এছাড়া আরও অ্যালকোহল জাতীয় ব্যবস্থা করছে কারণ অ্যালকোহল যেহেতু যুবসমাজে একটি খুব ক্ষতিকারক দিক সেটা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করছে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন এছাড়াও বিভিন্ন সংস্থার সাথে যুক্ত করার চেষ্টা করছেন যুবসমাজকে যার জন্য এখানে দেখতে পাওয়া যায় যে যুবসমাজের কাছে যদিও চ্যালেঞ্জ হলেও এর মধ্যে তারা উত্তীর্ণ হতে পারে এবং সফল হতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে